এখনকার দিনের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ওজন কমানোর সমস্যা কারো আর ওজন বাড়ানোর সমস্যা কারো গ্রামের মানুষের ক্ষেত্রে ওজন কমানোর জন্য সেরকমভাবে এক্সট্রা কিছু করতে হয় না যদিও কারণ গ্রামের মানুষ এমনিতেই পরিশ্রমী এবং ভগবানের কৃপায় এদের শরীরও সেইভাবেই সুস্থ থাকে কিন্তু এখন অধিকাংশই দেখা যাচ্ছে ফাস্টফুডের চক্করে পড়ে কিছু কিছু মানুষের ওজন অনেকটাই বেড়ে যাচ্ছে মানে মাত্রাতিরিক্ত তারা চা জানতেও পারছে না যে কীভাবে বাড়ছে সেই একই রকম খাবার খাওয়া তা সত্ত্বেও কীভাবে ওজন বেড়ে যাচ্ছে আসলে সেটা নয় ফাস্ট ফুড আমরা এতো বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি ফাস্টফুডের উপরে যে সেই ফাস্টফুডের চক্করে পড়েই আমাদের ওজন বেড়ে যাচ্ছে তবুও গ্রামের মানুষদের কিছু ঘরোয়া টোটকা থাকে ঘরোয়া প্রতিকার থাকে এই ওজন কমানোর জন্য যেমন সর্বোপরি একটা হচ্ছে রাত্রের অনেকে মৌরি ভিজিয়ে রাখে পরিষ্কার সাদা জলে মৌরি ভিজিয়ে রাখে এবং সকাল হলে সেই জ মৌরিগুলো ছেঁকে ফেলে দেয় এবং সেই পরিষ্কার জলটা রাতে ভেজানো পরিষ্কার জলটা এক গ্লাস খেয়ে নেয় প্রতিদিন সকালে এরকম এক সপ্তাহ বা সপ্তাহে তিন দিন এরকম করে এক মাস দু মাস করলে অনেকটা ওজন হ্রাস পায় এছাড়াও মানুষ এখন মাঠে ঘাটে তাতেও অনেকের ওজন কমে যায় অনেকে এখন হাঁটাচলা করতে শুরু করে অনেকে ব্যায়াম করতে শুরু করে ওজন কমানোর জন্য এছাড়া আর সেরকম কিছু নেই ঘরোয়া টোটকা বলতে ওই একটাই ছিলো ওই আবার অনেকে আবার লেবুর লেবুর রস খায় কাঁচা লেবু রস অনেকে খায় লেবু চা খেতে থাকে অনেকে ওজন কম কমানোর জন্য